আমার এখন একটি বুটিকের ব্যবসা আছে এবং আমি আগে আঁকা শেখাতাম এবং নিজেও আঁকা শিখতাম পরে আমি একটি ব্যবসা খুলি বুটিকের সেখানে আমি দোকান থেকে শাড়ি কিনে তার উপরে বিভিন্ন ধরণের চিত্র অঙ্কন করে শাড়িটিকে একটা নতুন রূপ দিয়ে সবার কাছে তুলে ধরি এবং আমি সেভাবেই আমি নিজের ব্যবসা চালাচ্ছি